সাঁতার কাটা ক্রিকেট খেলা ট্রেকিং ইত্যাদির মধ্যে বাইরের কাজকর্ম ছাড়া আমি উপভোগ করে থাকি সাঁতার কাটা এটা আমার ছোটোবেলা থেকেই খুব পছন্দের কেননা আমি গ্রামের মেয়ে সেখানে আমার বাড়ির পাশেই বড় পুকুর আর সেই পুকুরে আমি ছোটো থেকেই স্নান করতাম সেই পুকুরে স্নান করার সময় খুব সাঁতার দিতাম আমার গ্রামের প্রত্যেকেই আরও বাচ্চারা সাঁতার কাটত সেটাও দেখে আনন্দ লাগত আর সেখান থেকেই আমার সাঁতার কাটা শেখা আর সেই কারণেই আমি সাঁতারটা খুব ভালোই করতে পারি আর এখনও আমি মাঝে মাঝে বাইরের কাজকর্ম এই সমস্ত কাজ বাদ দিয়েও আমি আমার বাড়ির পাশে একটি শহর অঞ্চলে আমার বিয়ে হয়েছে সেখানে আমার বাড়ির পাশে একটি সুইমিং পুল রয়েছে সেখানে আমার নাম আমি দিয়ে রেখেছি মাঝে মাঝে কাজের ফাঁক পেলে সেই অবসর সময়ে আমি সেখানে যাই আর সাঁতার কাটাটা খুব ভালোভাবে উপভোগ করি এবং আনন্দ পাই আর সেটা করেই আমার খুব ভালো লাগে